আমি কিছু দিন আগে একটি দোকানে গিয়েছিলাম আমার হেয়ারটা লাল হয়ে গেছে আমার চুলটা লাল হয়ে গেছিলো সেই জন্য আমি যেয়ে তাকে বলেছিলাম যে আমার চুলটা লাল হয়ে গেছে তো আমি এটা এতোটা লাল করতে চাইছি না কালো করার জন্য কিছু একটা দিন তো সে আমাকে প্রথমে একটা হেয়ার জেল মানে হেয়ার সিরাম দেয় প্রথমে তারপর আমাকে হেয়ার জেল দেয় তো হেয়ার জেলটা দেখে মনে হয়েছিলো খুবই খারাপ বা কিছু একটা তো আমি বাড়িতে নিয়ে এসে দেখি যে সেটা না সেটা পুরোটাই অ্যালোবেরা জেলের উপরেই ছিলো তো অ্যালোবেরা জেল জানেন এমনিতেই খুবই উপকারী তো সেই জন্য আমি সেটা ইউস করি ব্যবহার করার পরে দেখি যে আমার চুলটা সত্যি লাল থেকে আস্তে আস্তে কালোর দিকে আসে চুলটা অনেকটা লম্বাও হয় এবং চুলটা অনেকটা সিল্কি বা সাইনি হয় অনেকটা স্মুথ হয় অনেকটা সুন্দর নরম দেখতে হয় এবং চুলের যে কালো ভাবটা সেটা অনেকটা সতেজ হয়ে দাঁড়িয়ে যায় তো সেই জন্য আমি সেই জেলটা ব্যবহার করি এবং আমার ওই জেলটা ব্যবহার করার পরে আমি যে রেজাল্ট পেয়েছিলাম সেটাও কিন্তু খুব ভালো ছিলো আমার দেখেও খুব ভালো লেগেছিলো এবং আমি ব্যবহার করে সেটা থেকে সত্যি অনেকটা ও সুবিধা পেয়েছে অনেকটা উন্নত হয়েছে আমার চুল আমার হেয়ার আগের তুলনায় অনেক আগে যেরম অনেকটা খরখরে মরমরে ছিলো এখন কিন্তু সেরকমটা আর নেই